আমার মতে যেসব প্রিয় গেমগুলি আছে আমার যেসব প্রিয় সেসব হলো আমার দৌড় আর লং জাম্প আমার লং জাম্প দৌড় এগুলো আমি প্রাইজও নিয়ে এসছি আমার স্কুল থেকে খুব ভালো লাগে এগুলো আমার খেলতে এবার যেসব আছে কাবাডি ফুটবল ক্রিকেট আমার এগুলো ভালো লাগে খেলতে আমি খেলেওছি ফুটবল খেলেছি ক্রিকেটও খেলেছি বাচ্চাদের সাথে কাবাডিও খেলেছি ক্রিকেট খেলতে গিয়ে একবার আমার দাদার সাথে ভীষণ ঝগড়া হয়েছে আমি ব্যাট করে বেশি রান নিয়েছি আমি ফার্স্ট হবো ওই জন্য করে আমার দাদা ঝগড়া করেছে এই সব আর কি আমি ক্রিকেট খেলতেও খুব ভালোবাসি ফুটবল ফুটবলও খেলেছি আমি আর তার মধ্যে আমার প্রিয় গেম হলো দৌড় এবং লং জাম্প লং জাম্পে আমি সার্টিফিকেট পেয়েছি ক্রিকেটেও এই দৌড়েও আমি সার্টিফিকেট নিয়ে এসেছি এবং আর যেসব খেলাগুলো আছে আমি খেলতে খুবই ভালোবাসি ক্রিকেট খেলেছি কবাডি খেলেছি ফুটবল খেলেছি খোখো খোখো খেলা আমি কখনও করিনি আমি আমি জানি কীভাবে খেলতে হয় কিন্তু আমি কখনও খোখো খেলা খেলা করিনি আর যেসব আর যেসব গেমগুলো আছে যেমন ওই যে চামচ গুলি আবার মিউজিক্যাল চেয়ার এগুলো আমি খেলেছি লোহার বল যেটা হাতে করে নিয়ে ওটা কী বলে অনেক দূরে ছুঁড়ে দেয় ওটা কী বলে আমি জানি না অতটা এগুলো খেলেছি আমি প্রাইজও নিয়েছি আমার খুব ভালো লাগে এগুলো খেলতে আর স্থানীয় খেলা যেসব আছে ক্রিকেট কাবাডি ফুটবল এগুলো ছেলেদের খেলা এগুলো ছেলেরা খেলে তবুও আমি খেলেছি কারণ আমার এগুলোর প্রতি একটু আকর্ষণ আছে যেসব আই পি এল হয় সেসব আমরা দেখি ফুটবল ফুটবলের অনেক প্লেয়ারকে আমার খুব ভালো লাগে ক্রিকেটের প্লেয়ারদের আমার খুবই ভালো লাগে এবার যে আমার আমার মতে এগুলো খেলা মানে শরীর স্বাস্থ্য ভালো থাকা এগুলো আমার ভালো লাগে খুব